আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্যে আমার কাছে একটাই টিপস আছে যে টিপসটা হলো আমি নিয়মিত সকালে উঠে পাখিদের জল খাবার দিই ছাদের এক বা বাগানের এক কোণে তো কিছু কিছু মানে পাখি আসত প্রথম প্রথম প্রথম প্রথম খুব বেশি পাখি আসত না তো সেই জন্যে আমার খুব মন খারাপ হতো বা আমি বলতাম যে এত খেতে দিই এত যত্নের এত সাথে পাখিদের খেতে দিই তো পাখিরা আসে না প্রথম প্রথম একটা দুটো করে পাখি আসত বেশ কিছুদিন পর দেখা গেল মানে পাখিরা হয়তো জেনে গিয়েছে যে আমাদের নিয়মিত ওখানে খেতে দেয় ও সেই জন্যে বেশ কিছুদিন পর ঝাঁকে ঝাঁকে পাখি আসত তো সকালে উঠে পাখিদের কিচিরমিচির ডাক মানে পাখিদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগত আমার বিশাল ভালো লাগত আমি নিয়মিত প্রতিদিন সকালে উঠেই আগে পাখিদের খেতে দিতাম দিয়ে তার পরে হাত মুখ ধুয়ে তার পরে কলেজ টিউশনে যেতাম এই জন্যে আমার কলেজের বন্ধুবান্ধবকে আমি বলেছি তো তারাও পাখি দেখতে আসত পাখি দেখতে এসে আমার বাড়ি কি কিছুদিন থেকেই যেত বা অনেক কলেজের অনেক বন্ধুবান্ধব আসত এজন্যে আমি আমার মার কাছে প্রচুর বকুনি খেতাম আমার মা বলত কী পাখিদের খেতে দিস সকালে উঠে আর বাড়িতে এত লোকজন আমার ভালো লাগে না সেজন্যে আমি আমার মার কাছে প্রচুর বকুনি খেতাম মা বকত বাড়িতে আরও অনেক বন্ধুবান্ধব আসত তারাও খুব খুশি হতো কিন্তু এত লোকজন এত এত চেঁচামেচি হতো আমার বাড়ি সকালে উঠেই আমার মার একদম পছন্দ হতো না বা অনেক লোকজন থাকলে যা হয় সকালে ঘুম থেকে উঠেই এই জন্য খুব বকুনি খেতাম এটাই আমার কাছে টিপস বলে মনে হয়েছে